হ্যালো হুম বলুন হুম হয়ে যাবে এক তিরিশ মিনিট এক ঘন্টার ভিতরে আসলে বাসটা তো খারাপ হয়ে গিয়েছে কী আর করা যাবে হ্যাঁ ফোন করা হয়েছে কিন্তু গাড়ি তো অন্য জায়গায় গিয়েছে এখন আর আসতে পারবে না আর কোনো গাড়িও নেই অন্য ওগুলো তো আমাদের হাতে নেই আমাদের হাতে অন্য বাসের লাইন ছিল তো অটো টটো তো আমাদের হাতে নেই তো কী করা যাবে এখন আর ভাড়া আর এখন ফেরত দেওয়া যাবে না আপনি একটু ধৈর্য্য ধরে বসুন আপনি একটু অপেক্ষা করুন বাসের সা বাসের কাজ হচ্ছে সারা হয়ে যায় কী আর করা যাবে হঠাৎ করে যদি এরকম হয়